আমি কিছু সবজি গাছ লাগিয়েছি বা কিছু ফুলের গাছ লাগিয়েছি গাছগুলো দেখছি সেরকম মতো কোনও বাড়ছে না বা কোনও মানে কোনও কিছু সুব্যবস্থাও দেখতে পাচ্ছি না তার এরকম হঠাৎ থাকি চিন্তা করি গাছগুলো কী হচ্ছে কী হচ্ছে কীভাবে করা যাবে কীভাবে ঠিক করা যাবে হঠাৎ এক বন্ধুর বাড়ি গেলাম দেখলাম তার গাছ ওইরকম সবজি গাছ বা ফুল গাছ আরও অন্যান্য গাছ লাগিয়েছে খুব সুন্দর গাছগুলো তো বন্ধুকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে গাছগুলোয় কী দিয়েছিস রে গাছগুলো এত সুন্দর তো বন্ধু বলল কেন তুই যে লাগিয়েছিস তোর গাছগুলো কীরকম আছে আমি তখন বললাম না রে আমার গাছগুলো ঠিক নেই তাহলে কী করব বল তো তখন বন্ধু বলল যে কিছু সার দে গোড়াতে গাছের গোড়াতে কিছু সার দে তো জৈবসার ওইটা না দিয়ে গোবর সার দে তো সেইরকম মতো আমি বাড়িতে এলাম বাড়িতে এলে গাছগুলো যত্নসহকারে ঘাস টাসগুলো কী গোড়া থেকে উড়িয়ে ফেললাম দিয়ে এক সপ্তাহ পর পর গোবর সার জল একটু করে দিলাম দেখতে দেখতে দিতে দিতে দেখলাম গাছগুলো খুব সুন্দর হয়েছে ঠিক আমার বন্ধুর যেমন গাছগুলো আছে ঠিক সেরকম মতোই গাছগুলো খুব সুন্দর হয়েছে আমার গাছগুলো দেখে খুব ভালো লাগল